আমার সাথে থাকা প্রথম পণ্য যেটা সম্পর্কে আমি ইতিবাচক কিছু অভিজ্ঞতা বলছি আমি আমার নতুন ফোন পছন্দ করি ক্যামেরার মান আশ্চর্যজনক এবং ব্যাটারির লাইফ দীর্ঘস্থায়ী এই মোবাইল অ্যাপটি খুবই ব্যবহারকারী বান্ধব এবং সুবিধাজনক এটি আমার দৈনন্দিন কাজকর্মগুলি অনেক সহজ করে তুলেছে আমার মোবাইল নেটওয়ার্কের পরিষেবাটি সর্বদা নির্ভরযোগ্য এবং দ্রুত আমাকে কখনোই ড্রপ কল বা ধীর ডেটা গতি নিয়ে চিন্তা করতে হবে না আমার মোবাইল ডিভাইসটি খুবই কাস্টমাইজযোগ্য আমি এটিকে আমার সঠিক চাহিদা এবং পছন্দ অনুসারে ব্যক্তিগতকৃত করতে পারি আমার মোবাইল প্রদানকারীর জন্য গ্রাহক সহায়তা শীর্ষস্থানীয় তারা সবসময় আমার প্রশ্ন এবং উদ্বেগের জন্য সহ সহায়ক এবং প্রতিক্রিয়াশীল আপনি যদি চান আমি একটি মোবাইল ডিভাইস বা পরিষেবার একটি নির্দিষ্ট দিকের জন্য কিছু নির্দিষ্ট ইতিবাচক প্রক্রিয়াও দিতে পারি যেমন প্রদর্শনের গুণবান আমার মোবাইলটি দেখতে খুব সুন্দর এবং পাতলা স্লিম বডি কর্মক্ষমতা ও গতি বর্তমানে ফাইভ জি যুগে আমার এই ফোর জি মোবাইল খুবই কর্মদক্ষতা সম্পন্ন এবং গতি দ্রুত গতি সমম্পন্ন ক্যামেরার ক্ষমতা আমার মোবাইলের ক্যামেরা খুব ভালো এবং ক্যামেরার ক্যামেরার যে কোয়ালিটি ছবির যে কোয়ালিটি সেটা খুব ভালো পোর্ট্রেট ফটো খুবই ভালো ভালো যেটা খুব দূর থেকেও দূরের জিনিসকেও খুব সহজে ক্যাপচার করতে পারি ব্যাটারি জীবন আমি আমার মোবাইলে হান্ড্রেড পারসেন্ট চার্জ কমপ্লিট করলে প্রায় দু দিন পর্যন্ত সেই চার্জ চলে মানে ত্রিশ ঘন্টার ওপরে ব্যাটারি দেয় ব্যাটারি লো হয় না স্টোরেজ ক্ষমতা বর্তমানে আমার মোবাইলে প্রায় পঁচিশ টিরও বেশি অ্যাপস রয়েছে এবং ফোটো পনেরো হাজারেরও বেশি ফটো রয়েছে মেল মেল রয়েছে এবং ভিডিও রেকর্ডিং প্রায় পঞ্চাশটারও বেশি ভিডিও রয়েছে তাই আমার মোবাইল স্টোরেজ ক্ষমতাও খুব ভালো স্থায়ী এবং নকশা এই মোবাইলটি উপর থেকে গুড লুকিং এবং স্লিম ডিসপ্লে খুব ভালো এবং পরিষ্কার চকচকে মোবাইলের অ্যাপ নির্বাচন মোবাইলের প্রত্যেকটা অ্যাপ খুবই কার্যকরী এবং আমার মোবাইল যেহেতু অফিস পার্পাসে ইউজ হয় প্রত্যেকটা অফিসিয়াল অ্যাপ এখানে রয়েছে গ্রাহক সমর্থন আবার মোবাইলের গ্রাহক সমর্থন বর্তমানে যদি আমি এই মোবাইলটি বিক্রি করতে যাই তাহলে সেটার ডেপ্রিসিয়েশন কস্ট নিয়ে এখানে আমার মোবাইলটি প্রায় দশ থেকে নয় থেকে দশ হাজার টাকায় বিক্রি হবে বর্তমান রেট ফলে এই মোবাইলের ওভারঅল এই মোবাইলটি আমার কাছে প্রথম পণ্য এবং এই প্রথম পণ্য সম্পর্কে আমার যা ইতিবাচক দিক তা আমি এখানে রেকর্ড করলাম